আমার সংগ্রহ করা অনেক আগেকার দিনের মুদ্রা আছে আমার কাছে আমিও খুব মুদ্রা সংরক্ষণ করতে ভালোবাসি বহু পুরানো যেমন অনেক অনেক আগে আমার মা যেসব তখন যে ওই যে ওই ইয়ে অ্যালমোনিয়ামের পাতের যে দশ পয়সা ছিলো ওই দশ পয়সা ওই রকম কুড়ি পয়সা তারপরে ওই তামার ও যে কুড়ি পয়সাগুলো খুব ছোটো ছোটো তখনকার সেই যে পাঁচ পয়সা ওইগুলো সব অনেক অনেক আগের সেই এ এক আনা দু আনা বলে না সেই সব তারপরে ব্রিটিশ আমলের এক টাকার কয়েন দু টাকার কয়েন সমস্ত কিছু আমার ওগুলো সংরক্ষণ করা আমার অভ্যাস আমার কাছে ওগুলো আছে আমার কাছে ওগুলোর মূল্য প্রচুর প্রচুর কেননা আমি ওগুলোর কোনো মানে অর্থ দিয়ে এখন সব শুনছি যে ওই সব ওগুলো বহু পুরানো পয়সা নাকি বিক্রি করলে অনেক অনেক টাকা পাওয়া যায় কিন্তু আমার কাছে সে মূল্যটা সে রকম নয় আমার কাচে পুরোনো জিনিসটা আমার রাখাটা একটা আমার কী বলবো ওটা আমার একটা শখ আমি ওটা খুব ভালোবাসি যে অনেক অনেক দিনের মুদ্রাগুলো আমি সংরক্ষণ করে রাখবো আমার ওই রকম আমি এমন কি আমি ওই মুদ্রাগুলোও রাখি আমার ঠাকুমার দেওয়া একটা বহু পুরানো অ্যালমুনিয়ামের কৌটোতে ওই কৌটোটাও আমার কাছে যত্নের থাকে কেননা আমি ওই মুদ্রাগুলো ভর্তি একদম বহু পুরানো সব পয়সা ওই সব পয়সাগুলো আমি ওতে সংরক্ষণ করে করে রাখি ওইটার আমার কাছে মূল্য অন্য কিছু না পুরাতনীকে আঁকড়ে থাকা আর কিছুই না আমার ওটাই শখ আমি ভীষণ ভালোবাসি এখনো মানে পরের পরের পরের পরেরও সমস্ত রকম মুদ্রা আমি রাখবো আমার যতো দিন আমি বাঁচবো আমার মনে হয় ওই মুদ্রা ওতেই সংরক্ষণ করে রাখবো এটাই আমার শখ আর কি